আমি স্বাস্থ্যখাতে দুর্নীতির সম্পর্কে ভালোই জানি কেননা আমি একবার আমার ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে আমার ছেলে অসুস্থ ডাক্তারদেরকে বারবার ডাকতে যাই নার্সেরা বকাবকি করে ডাক্তারও বকাবকি করে এমনকি এমন কথাও বলে যদি খুব তাড়া থাকে তাহলে অন্য জায়গায় নিয়ে যেয়ে ভর্তি কর তবু দেখতে আসে না কিন্তু একজন লোক সে দেখলাম তার বাচ্চাকে তার নার্সিংহোমে দেখিয়ে এনে ভর্তি করেছে সেখানে বেশি পয়সা নিয়েছে বলে তার বাচ্চাটাকে দেখে চলে যাচ্ছে আমি ডাকলেও আমার কাছে আসছে না তাছাড়াও দেখেছি যে আশেপাশের রোগীরা যাদের পয়সা দেওয়া আছে নাকি সিঁড়ির কাছে কোথায় দালাল ছিল আমি লক্ষ্য করি না তারা দেখেছে এবং তাদের সাথে পরিচয়ও আছে সেই দালাল মাধ্যমে যখন কাজ করেছে তখন খুব ভালো পরিষেবা পেয়েছে কিন্তু আমি সেই পরিষেবা পাইনি এমনকি ভুবনেশ্বর বলে একটি জায়গা আছে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে অনেক লোক যায় আমি জানি সেই জায়গায় গেলে নাকি ভালো চিকিৎসা হয় কিন্তু সেখানেও ওই দালাল ঘুষ চক্করে ছাড়া খুব আগে ডাক্তার দেখানো যায় না হাসপাতালের বিছানা বিক্রির ব্যাপার তো আছেই যে যদি বেশি পয়সা দেওয়া যায় তাহলে ভালো দিকটায় রাখে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিতরণ করে সেখানকার দালালরা